আমি আমার লেখার মধ্যে আমার প্রথম লক্ষ্য হচ্ছে আমার সমাজকে তুলে ধরা সেই সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশার মধ্যে জড়িত সেই পেশাকে তুলে ধরা সমাজের পরিস্থিতিকে তুলে ধরা বিভিন্ন জাতি ভেদাভেদ এইসব কিছুকে তুলে ধরা আমার প্রথম লক্ষ্য হচ্ছে তা তার মধ্যে আমি আমার বিভিন্ন স আমাদের সমাজের মানুষদেরকে নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করবো বা এরকম একটা সভা এই হিসাবে আমার প্রধান লক্ষ্য হচ্ছে এবং সমাজকে উন্নত করা সমাজের মানুষদেরকে উন্নত শিক্ষায় শিক্ষিত করা বিভিন্ন জায়গায় আমাদের সমাজকে প্রতিষ্ঠিত করা উন্নত করা এই সবকিছুর মাধ্যমে আমার বিশেষত লক্ষ্য এবং আকাঙ্খা আছে আমার এই লেখার মধ্যে আমার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমাজের মানুষদের ভালোবাসা অর্জন করা তাদের তাদের স্নেহ তাদের আশীর্বাদ আমার আমার খুবই দরকার তাদের সাহায্য এই সবকিছুর মাধ্যমে আমি এই জিনিসগুলো অর্জন করতে চাই আর এটাই আমার প্রধান লক্ষ্য এবং আকাঙ্খা আছে